সার্ফিং মূলত একটি সামুদ্রিক ক্রীড়া এই ক্রীড়ার প্রদর্শন বা খেলার জন্য একজন ব্যক্তি মূলত প্রয়োজন একটি সার্ফ বোট এবং সমুদ্রের তীরবর্তী কোনও এলাকা বা সমুদ্র প্রয়োজন আমার পরিচিত কোনও ব্যক্তি যদি নতুন সারফিং শিখতে চান তাহলে তার পক্ষে আমি এই উপদেশই দেব যে তিনি যেন প্রথমে সাঁতার শিখে থাকেন যাতে কোনও পরিস্থিতিতে তিনি ডুবে না যান বা তার প্রাণ সংকট না হয় এবং এছাড়াও যেটি প্রয়োজনীয় জিনিস তিনি একটি হালকা এবং মজবুত সার্ফ বোট ব্যবহার করেন এবং সার্ফিং করার সময় তিনি যেন লাইফ জ্যাকেট পড়ে থাকেন আর যেটি দরকার সেটি সমুদ্রের ঢেউয়ের ওপর যখন তিনি সার্ফিং করবেন তখন তার শারীরিক ভারসাম্য যেন ঠিকমতো বজায় থাকে যেটির ফলে তিনি সুষ্ঠুভাবে সার্ফিং উপভোগ করতে পারেন